পুরুলিয়া জেলায় যে প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলি হল যেমন বাচ্চাদের জন্যে রয়েছে বিভিন্ন বাংলা মাধ্যম এবং ইংরাজি মাধ্যমের বিদ্যালয় রয়েছে শিক্ষা নিকেতন নবোদয় এবং নানান বিদ্যালয় আর তাছাড়াও বড়দের জন্যেও রয়েছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিদ্যালয় সরকারি বিদ্যালয়গুলি হল শান্তময়ী উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে গভরমেন্ট গার্লস হাই স্কুল তাছাড়াও রয়েছে ছেলেদের জন্যে জেলার স্কুল চিত্তরঞ্জন হাইস্কুল এই সমস্ত স্কুল তো রয়েইছে তার সাথে সাথে বেসরকারি মাধ্যম যেমন সেন্ট পিটার্স সেন্ট জেভিয়ার্স তারপর রয়েছে এজিপিএন ইত্যাদি নানান বিদ্যালয়গুলি রয়েছে যার ফলে আমাদেরকে আর কষ্ট করে বাইরে গিয়ে পড়াশুনো করতে হয় না আমরা এই একাধারে বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম দুটো বিদ্যালয়েই কিন্তু নিজের ইচ্ছেমতো পড়াশুনো করতে পারি তাছাড়াও আমাদের এখানে কলেজ তো রয়েইছে এবং যে যেটি আগে ছিল না বিশ্ববিদ্যালয় বহু বছর আমাদের জেলার ছেলেমেয়েরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পড়াশুনো করেছে কিন্তু বর্তমানে আমাদের এখানে খুলে গেছে সিধু কানু বিরশা বিশ্ববিদ্যালয় যার ফলে আমরা এখান থেকেই স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে পারছি আর আমাদেরকে সময় বা পয়সা ব্যয় করে আমাদেরকে বাইরে কোথাও যেতে হচ্ছে না এবং রয়েছে বিভিন্ন টেকনিক্যাল লাইনের যে সমস্ত কোর্স যেমন পলিটেকনিক তাছাড়া আইআইটি এই সমস্ত কোর্সও আমরা আমাদের নিজেদের জেলাতে বসেই বা ঘরের সামনে বসেই আমরা এই কোর্সগুলি করতে পারছি তাছাড়াও আমাদের এখানে খুলে গেছে মেডিকেল কলেজ যার ফলে মেডিকেল যে যা সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারাও এই পুরুলিয়া জেলাতেই বসে তারা নিজেদের যে পড়াশোনা সেই পড়াশুনো কিন্তু চালিয়ে যেতে পারছে